ছোটোবেলা থেকে নানান রকম খেলা খেলেছি কিন্তু একটা খেলা ছিলো যেটা আমাকে ভীষণভাবে যুগান্ত আমার জন্য ভীষণভাবে যুগান্তকারী ছিলো সেটা হচ্ছে ক্রিকেট ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো ক্রিকেট খেলতে ছোটো কাঠের টুকরো নিয়ে ব্যাট করতাম নানা রকম পাড়া পাড়াতে খেলতাম বল কিনে এনে তারপরে আস্তে আস্তে যত বড়ো হতে থাকলাম খেলাটা বুঝতে শিখলাম ততো আরো খেলাটার প্রতি ভালোবাসাই বেড়ে গেলো তারপরে ঘর থেকে আমাকে প্রশিক্ষণের জন্য ভর্তি করে দিলো দেন তারপর আমি প্রশিক্ষণ নিলাম ক্লাব খেললাম তারপরে ডিসট্রিক্টের হয়ে খেললাম তো ডিসট্রিক্টের হয়ে খেললে নিজেকে যখন বাইরে খেলতে যেতাম ডিসট্রিক্টের হয়ে তো গর্ব বোধ করতাম তারপরে বেঙ্গলের জন্য সিলেক্ট হলাম তো সেখানেও খুব গর্বের গর্ব বোধ করতাম হ্যাঁ হ্যাঁ আর এই খেলাটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে আমার নিজস্ব লাইফ নিজস্ব জীবনেও তো আমি মনে করি ক্রিকেটটি ক্রিকেট খেলাটাই আমার জন্য যুগান্তকারী খেলা ছিলো